হ্যাঁ আমাদের এখানে চিকিৎসা কেন্দ্র খুব তা কাছাকাছি আছে আমরা সহজে চিকিৎসা চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে পারি টোটো বা অ্যাম্বুলেন্সের দ্বারা ওইখানে পৌঁছে গেলে সহজে চিকিৎসা পাথমিক ব্যবস্তা যেটা সেটা ওনারা করেন এই এই সুখ সুবিধাগুলো আমাদের আছে মানুষজনের হটাৎ করে শরীর খারাপ করলে লোকজনকে পাশাপাশি ডেকে আমরা চিকিৎসা কেন্দ্রে গাড়ি বা টোটোর মাধ্যমে অ্যাম্বুলেন্সের মাধ্যমে চলে যেতে পারি এইটি অনেকটি আমাদের সুখ সুবিধা আছে